ব্যক্তির আকাঙ্ক্ষার শেষ নেই একটা ব্যক্তির চাহিদা তার সারা জীবনেও সম্পূর্ণ হয় না আমার মনে হয় একজন ব্যক্তির ব্যক্তিত্ব তখনই সম্পূর্ণ হতে পারে যখন সেই ব্যক্তি সামাজিকভাবে পরে পারিবারিকভাবে এবং মানসিকভাবে অনেক বেশি স্বাবলম্বী সচেতন এবং দায়বদ্ধতা আছে বিশেষ করে ব্যক্তি মানুষের সামাজিকভাবে একজন ব্যক্তি মানুষের একা একটা ব্যক্তি মানুষের কোনো অস্তিত্বই নেই একজন ব্যক্তি তখনই ব্যক্তিত্বপূর্ণ হয়ে উঠতে পারে যখন তার চারিদিকে সামাজিক পরিবেশ অনেক বেশি দৃঢ় এবং মানসিকভাবে অনেক বেশি উন্নত হবে একটা ব্যক্তির ব্যক্তিত্ব ততটাই প্রখর ও উজ্জ্বল হবে আমি একজন ব্যক্তি হিসেবে মনে করি যে আমার যত ইচ্ছা যা কিছু আছে সব কিছু সবার সঙ্গে মিশেই আছে আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা আছে যে একজন শিক্ষিত মানুষ হিসেবে অন্যকেও শিক্ষিত করা অন্যকে বিজ্ঞান মনোভাবাপন্ন করা বহু মানুষ এই পথে কাজ করছেন এবং তাদের সংখ্যা বড্ড কম বহু এনজিও সংস্থা আছে বহু বড় বড় ব্যক্তিত্ব আছে আবদুল কালাম এর মতো অনেক বড় বড় ব্যক্তিত্ব আছে যারা সারাজীবন মানুষের জন্য কাজ করে গিয়েছে এছাড়া সুভাষচন্দ্র বোস জগদীশ্চন্দ্র বসু রাসবিহারী বসুর মত বহু বড় বড় ব্যক্তিত্ব আছে যারা কিন্তু তাদের সাধারণ মানুষের জন্য প্রাণপাতও করে গিয়েছেন এরকম বহু মানুষ কিন্তু আমাকে প্রতিনত নিয়ত উৎসাহ দেয় প্রেরণা দেয় এছাড়া তাদের লেখা বায়োগ্রাফি এছাড়া সামাজ বিজ্ঞান সম্বন্ধিত বিভিন্ন বই এছাড়া টেলিভিশন মানুষের দুর্দশা সব কিছুই কিন্তু আমাকে প্রতিনিয়ত ইন্সপিরেশন দিচ্ছে এবং আমাকে একজন ব্যক্তি মানুষ হিসাবে সামাজের প্রতি যে দায়বদ্ধতা সেটা গঠন করতে সাহায্য করছে